নমস্কার আমি আপনাদের অনলাইন পোর্টাল থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম হচ্ছে একটি ঘড়ি এবার এই ঘড়িটি আসলে ভাঙা এসছে ডেলিভারি ম্যান যখন এসছিলো প্যাকেজিংয়ের টাইমে আমি তখন ওটা প্যাক করা ছিলো তো তো টাকাটা না দিয়ে প্যাকেট খোলাটা এছিলো না অ্যালাউ ছিলো না তো আমি পেমেন্টের পর প্যাকেটটা যখন খুলে দেখি ওরকম ভাঙা বেরোয় তো যথারীতি আমি ডেলিভারি ম্যানকে কথাটি বলি যিনি ডেলিভারি দিতে এসছিলেন তিনি আমাকে বললেন যে দিদি এখান থেকে তো আমরা ডাইরেক্টলি চেঞ্জ করতে পারবো না আপনাকে ওয়েবসাইডে একবার কমপ্লেন রেজিস্টার করতে হবে যে কারণে আমি একবার আপনাদের সাথে এখানে যোগাযোগ করোলাম কারণ আমার জিনিসটা পুরো একদমই ভাঙা এসছে একদম ইউস করার মতো নয় আর ঘড়িতে তো আমি টাইমও দেখতে পারবো না ঠিকভাবে ভাঙা অবস্থায় এলে আর যে কারণে এটা আমার খুবই অসুবিধা হচ্ছে তো আপনারা এই আমার কমপ্লেনটাকে একটুখানি প্লিস রেজিস্টার করুন আর এই ঘড়িটা একটুখানি যাতে ঠিকঠাক হয়ে চলে আসে নয়তো আমাকে এই ঘড়িটি এক্সচেঞ্জ করে নতুন ঘড়ি দিয়ে দিন আপনারা সেম প্রাইসে আদারওয়াইস যদি সেটা পসিবল না হয় তাহলে ঘড়িটি নিয়ে গিয়ে আমাকে প্লিস আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ডটি দিয়ে দিন কারণ রিফান্ডটা না পেলে আমার সত্যি খুবই অসুবিধা হবে এই ঘড়িটি মানে আমার খুব দরকার আমার খুবই পছন্দ এসছিলো আর এখন এই মুহুর্তে আমার আমি নতুন ঘর রেনোভেট করেছি তো আমার একটু ঘড়ি আসবপত্র হিসবের দরকার তো এটা প্লিস যত তাড়াতাড়ি সম্ভব আপনারা একটুখানি নয়তো এক্সচেঞ্জ করে নতুন ঘড়ি দিন আদারওয়াইস আপনারা প্লিস একটুখানি আমাকে রিফান্ডটা ব্যাংকে দিয়ে দিন তার জন্য ব্যাংক অ্যাকাউন্ট আইডি আমি সব প্রোভাইড করে দেবো তো যতটা তাড়াতাড়ি সম্ভব আপনারা প্লিস করে দিন থ্যাংক ইউ